কথায় রয়েছে বর্তমানের যুগ বিজ্ঞানের যুগ আজ পৃথিবীর প্রত্যেকটি অংশে নিজের ছাপ ফেলেছে প্রযুক্তি বিজ্ঞান পথে পথে সব কিছুতেই আমাদের সাহায্য করছে বিজ্ঞান হ্যাঁ অবশ্যই যে সব কিছু সব সময় ভালো হয় না কিছু খারাপ থাকে কিছু ভালো থাকে ঠিক সেভাবেই বিজ্ঞানের কিছু খারাপ প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ওপর শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো পৃথিবীর ওপর পশ্চিমবঙ্গের প্রযুক্তি খাত চ্যালেঞ্জ হয়ে পড়েছে প্রতিবন্ধকতা দিচ্ছে প্রত্যেকদিন শক্তির সংকট দেখা যাচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়েছে বর্জ্য ফলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে মানুষ দিন দিন যতই এগিয়ে চলেছে বিজ্ঞানের দ্বারা ততটাই পিছনে পড়ছে হ্যাঁ বিজ্ঞান খুবই ভালো কিন্তু কিছু খারাপ দিকও রয়েছে এই খারাপ দিকগুলিকেও সজাগভাবে আমরা হারিয়ে ফেলতে পারি আমাদের প্রত্যেকের প্রয়োজন সহযোগিতা করা বুদ্ধিমত্তার সাথে সঞ্চয় করুন শক্তি ব্যবস্থাপনার সামগ্রী ব্যবহার করুন যেভাবে বর্তমানে প্লাস্টিক এ ব্যবহার প্রত্যেকেই করেন আর আমরা সবাই জানি কি প্লাস্টিক কতটা ক্ষতিকারক তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন আমরা প্লাস্টিকের ব্যবহার কমাই উপায়ে রয়েছে আমরা জৈব ভঙ্গুর পদার্থগুলিকে ব্যবহার করতে পারি প্লাস্টিকের বদলে যেমন চটের ব্যাগ কাপড়ের ব্যাগ কিছুও হতে পারে এতে আপত্তি নেই কিন্তু প্লাস্টিকের ব্যাগ সত্যি খুবই ক্ষতিকারক শুধু আমাদের জন্য নয় প্রাণীদের জন্য মাটির জন্য পরিবেশের জন্য প্লাস্টিককে পুড়িয়েও ফেলা যায় না তাতে বায়ুদূষণ ঘটে প্লাস্টিককে পশুরা খেয়ে ফেলে মাঝে মধ্যে তাতে তারা প্রাণ হারায় তাই আমাদেরকে সচেতন থাকা খুবই প্রয়োজন আমাদের এই বিজ্ঞানের প্রযুক্তির জন্য যাতে পরিবেশের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে পশ্চিমবঙ্গে বর্তমানে ছাত্রছাত্রীরা প্রযুক্তিতে এতই মেতে উঠেছে তারা পড়াশোনা বাদ দিয়ে ফোন দিনভর ফোন ইউজ করে তাই শুধু তাদের পড়াশোনাতেই নয় তাদের দেহে নানা রোগের সৃষ্টি হচ্ছে তাই আমাদের প্রত্যেকেরই দরকার সহযোগিতা করা